প্রযুক্তি উন্নতি বলতে গেলে আজকের এই স্মার্টফোন তার পরে তোমার আছে এখন আগে ছিল টু জি ইন্টারনেট এখন ফাইভ জি ইন্টারনেট যেটা মানে অনেক মানে মানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে এতে করে মানে আমাদের অনেক উন মানে ভালো লাগছে আমরা ভীষণ খুশি হ্যাপি এতে কারণ দুনিয়াটা এখন মনে হচ্ছে যেন আমাদের হাতের মুঠোয় আমরা যেখানে যা কিছু দেখার দরকার হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে মানে সো সোশ্যাল মিডিয়ার থেকে বা তোমার হচ্ছে যে কোনোভাবে আমরা অনলাইনের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কী হচ্ছে কী না হচ্ছে মানুষের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমরা আমাদের সব হাতের মুঠোয় আমাদের মানে সব কিছু আমরা মানে টেকনোলজি ও টেকনোলজির ধরতে গেলে আমাদের হাতের মুঠোয় এখন